শিক্ষকদের বা শিক্ষিকাদের স্কুলে ছাত্র ছাত্রীদেরকে পড়াশুনা শেখানোর জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হল বই আর তার সাথে চক ডাস্টার ব্ল্যাকবোর্ড আর বেঞ্চ এবং স্কুলের যে সমস্ত খাতাপত্র থাকে সেই খাতা তার সাথে আর কিছু কিছু বাচ্চাদেরকেও প্রয়োজন বাচ্চারা না থাকলে স্কুলে পড়াশুনো করা যাবে না এছাড়াও যে সমস্ত জিনিসগুলি প্রয়োজন নেই এখনও পর্যন্ত কিছু কিছু জিনিস স্কুলে হয় নি বা হয়ে ওঠে নি সেই জিনিসগুলি হল এখনও পর্যন্ত অনেক অনেক স্কুলে ইলেকট্রিক নেই পাখার ব্যবস্থা নেই ভালো পানীয় জলের ব্যবস্থা নেই এগুলো পরিষ্কার হলে তবেই বাচ্চারা স্কুলে যেতে পারবে এবং স্কুলে জলের প্রয়োজন কিছু কিছু স্কুলে খাবার দাবারও ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন নেই তাই তাদেরকে যে বাচ্চাদেরকে যে খাবার দাবার খায়ানো হবে সেটার জন্য পরিষ্কার জায়গা এবং পরিষ্কার পরিচ্ছন্ন খাবার সমস্ত কিছুই ভালোভাবে দিতে হবে এইভাবেই স্কুল এবং বাচ্চারা পরিষ্কার পরিচ্ছন্ন একটা পরিবেশ সুন্দরভাবে গড়ে উঠবে